হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যালো ও ভালো আছিস তো হুম ভালো আছি চল না অনেক দিন দেখা করা হয় নি রবিবার দিন ফাঁকা আছিস তালে চল সকালে ঝড়খালিতে গিয়ে একটু চা খাওয়া যাক ওঁ আরে আমাকে তো মৌ বলছিলো মৌও যাবে বলছিলো তা আমি ভাবলাম যে তোকে বলবো না তোর কথা তো আমি ভু অনেক দিন দেখাও হয় নি তা তুই যাবি যাবি করছিলিস মৌ বললো তোকে একবার ফোন করতে তাই আমি তোকে ফোন করলাম তাহলে চল আরও দু তিনজন বন্ধুরাও যাবে হুম রবিবার দিন তুই কি তোর সঙ্গে রিয়ার কথা হয় এখনও তাহলে ওকেও বল না তাহলে সবাই মিলে যাওয়া হবে ভালোই মজা হবে বল কতো দিন পর দেখা হবে সবার সাথে তুই কী বলিস ওখানে কোনো জায়গা আর চিনিস তাহলে ওখান থেকে ওখানেও ঘুরে আসতে পারবো তালে একটু সকাল সকাল বেরোবো ঘুরে টুরে এসে বিকালবেলা সন্ধ্যেবেলার মধ্যে ফিরে আসবো সবাই মিলে তাহলে তুই জায়গাটা এমনি রাস্তাটা তো চিনিস তো তুই তো ওই পাঁচটা কতোতে পাঁচটা কতোতে ঠিক যে ট্রেনটা আছে তো আছা ঠিক আছে আমরা আমি তাহলে সবাইকে টাইমিংটা বলে দেবো আর কনফার্ম হয়ে যাবো তুইও তাহলে কনফার্ম করে রাখ আমরা তালে সবাই মিলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আর কাকিমা ভালো আছে তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে ঠিক আছে তাহলে ওই কথা রইলো হুম হুম হুম হুম না না ঠিক আছে টাটা